দাদা খুব দো ধন্যবাদ আপনাকে মানে কীভাবে যে আপনাকে বলবো আপনি আর কতো বড়ো সাহায্য করেছেন আমার আপনিও জানেন আসলে আমি কোচিংয়ের পর তারপর ট্রেনে করে বাড়ি যাই আজকে কোচিং দিয়ে ফিরতে লেট হয়ে গেছে তাই ট্রেনটা মিস করেছি তার ওপর বৃষ্টিও পড়ছে ফোনে চার্জও শেষ বাড়িতে কিছু জানাতেও পারছি না আর এতো রাতে কীভাবে বাড়ি যাবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বাস ফাসের অপেক্ষা করছি ভয় লাগছে যে বাড়ি যাবো কী করে আপনি না থাকলে যে কী হতো আজগে আমার না আপনার এই সাহান্যের সাহায্যের জন্যও খুব খুব কৃতজ্ঞ রইলাম দাদা থ্যাঙ্ক ইউ